সার্ফিং একটি রোমাঞ্চকর ক্রিয়া যেটা বিপদের সঙ্গে ঝুঁকি নিয়ে করতে হয় তো সার্ফিং সাধারনত বেশি করার সুযোগ থাকে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা বসবাস করেন যারা এই সেই ক্রিয়াটাকে পছন্দ করে ঘটনা যেটা হচ্ছে যে আমরা সমুদ্র উপকূলবর্তীতে থাকি না যখন সমুদ্রের ধারে বেড়াতে যাই বা ভ্রমণে যাই তখনই এই সার্ফিংটা দেখা যায় এখন অনেক অনেক জায়গাতেই সার্ফিং হয় বিশেষ করে সমুদ্র যেখানে শান্ত সেই অঞ্চলেই সার্ফিংটা বেশি প্রচলিত এখন আজকাল দীঘা বা পুরীতেও যেখানে সমুদ্র ভীষণ চঞ্চল অশান্ত বললে ভুল হবে চঞ্চল সব সময়তে ঢেউ সেই অঞ্চলেও সার্ফিং দেখা যাচ্ছে বিভিন্নরকম ক্রিয়া জলক্রিয়ার জন্য বিভিন্নরকম উপকরন দিয়ে জলক্রিয়া যেগুলো হয়ে থাকে সার্ফিংও তার মধ্যে একটা সেটা হয়ে থাকে তো আমাকে ভীষণভাবে নাড়া দেয় সার্ফিং কিন্তু সার্ফিং সেইভাবে সার্ফিংয়ের সঙ্গে যুক্ত হতে কোনদিনই পারিনি কারণটা হচ্ছে যেহেতু আমি সার্ফিং মানে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বসবাস করি না হয়তো ভবিষ্যতে চেষ্টা করবো তবে বয়েস যখন বেড়ে যাচ্ছে তখন তো এই মনোভাবটা কতটা কার্যকারী হবে গ্রহণ করতে পারবো সেটা বলা মুশকিল